হ্যালো বলুন হ্যাঁ ম্যাডাম পেয়ে যাবেন আপনি কি নামে অর্ডার দিয়েছিলেন বলুন নামটা হ্যাঁ ম্যাডাম আর বিলটা কতো বিলটা আপনাকে বলছি হিসাবটা করি কতো বলেছিলাম

ঠিক আছে ঠিক আছে আর ম্যাডাম বলছি আজকেও আমরা আমার ভালো হোটেলে কিছু ভালো মেনু আছে আপনি কি নিয়ে যেতে পারবেন বা আপনি অর্ডার দেবেন কী দিতে চান চিকেন মোমো আছে তারপর আপনি যদি নিরামিষ চান নিরামিষ তো অনেক রকম আছে নিরামিষ অনেকে নিরামিষ খাবেন বলুন দুদিন আপনি বলুন এবার নিরামিষ নেবেন না আমিষ ডেলি এক্সট্রা করে ডেলিভারি চার্জ লাগবে তাহলে এক্সট্রা ডেলিভারি চার্জ আপনার বাড়ি কি রায়চকে তো রায় তাহলে সামনেই অতো বেশি ডেলিভারি চার্জেস লাগবে না আপনি একশো টাকা ডেলিভারি চার্জ দেবেন যে কর্মচারী তার হাতে হাতেই ফেরত দিয়ে দেবেন পেমেন্ট ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু বলছেন ডিলিট ফর দ্য ঠিক আছে আপনার জন্য এটা ডিসকাউন্ট করে দিলাম পঞ্চাশ টাকাই দেবেন তাই ঠিক আছে কী ম্যাডাম বলুন না ওটা ওটা একই ওটা একসাথে হবে ওটা একসাথেই মিট হবে ম্যাডাম ওটা আমাদের ওটা নতুন এলে মহা মিট হবে না এটা লুচির সাথেই আমাদের সিস্টেম করা ছিল আমাদের এটা অনেকদিন থেকেই আমাদের দোকানটা চলছে লুচি পোহা একসাথে আমরা দিই তাছাড়া আলাদা হয় না না ম্যাডাম আপনি যতই ম্যাডাম ডেলি খদ্দের হোন এটা আমাদের অনেক দোকানের রুল আমাদের দোকানে এটা অনেক দিন চলছে লুচি পোহা একসাথে আমরা দিই আর পোহার জন্য এক্সট্রা কিছু আমরা দাম নিচ্ছি না সামান্য টাকাই লাগছে আপনার লুচির সাথে আপনি সামান্য টাকা দিলে পোহাটা পাচ্ছেন বুঝতে পারছেন আমাদের একসাথে প্যাকিং ম্যাডাম বলতে দিন আমাদের একসাথে প্যাকিং হয় লুচি পোহা একসাথে প্যাকিং করা থাকে আপনাকে তো আলাদা করে আর লুচি দেখে লুচি আলাদা পোহা আলাদা করে দেওয়া যাবে না আমাদের প্যাকিং থাকে প্যাক বাই প্যাক যদি ডেলিভারি করা হয় নইলে আপনি যদি বসে খেতে চান এখানে আমাদের হোটেলে বসে খেতে পারেন এই রকমই আমাদের সিস্টেম অনেক দিন থেকে হয়ে আসছে

না ম্যাডাম এটা আমাদের এটা আমাদের হোটেলে অনেকদিন থেকেই হয়ে আসছে কিন্তু এর বিরুদ্ধে আমাদের কেউ কিছু কোনো কাস্টোমারই আমাদেরকে বলেনি এইরকম কথা আর আপনি প্রথম বললেন যে লুচির সাথে পোহা কেন দিচ্ছেন এইরকম আমাদেরও হোটেলে অনেক নাম আছে এইরকমটা যদি আপনি ক্লেম করেন আমাদের হোটেলের উপর তাহলে এটা খারাপ হতে পারে আর লুচির সাথে পোহা অনেকেই চায় যে শুধু লুচিগুলো নেবে তার চেয়ে পোহা আমরা এক্সট্রা কিছু দাম নিয়ে লুচির সাথে পোহাও ডেলিভারি করি বুঝতে পারছেন তো আমাদের এটা বাবা দোকানটা চালাতো তখন থেকেই নিয়মটা আমরা তখন থেকেই এটা হয়ে আসছে লুচি পোহা একসাথেই আমাদের যায় একসাথেই যে নেন লুচি পোহা একসাথে আমরা দিই প্লেটে বুঝতে পারছেন তো ম্যাডাম এটা আমার বাবারা দোকানটা চালাতো তখন থেকেই এইরকম হচ্ছে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে